প্রথমবার যখন আমি রান্না ঘরে ঢুকি তখন আমি দিদি আর আমার মায়ের অনুমতি ছাড়াই ঢুকে যাই আমি ছোটবেলাতে পটল চিংড়ি খেতে অনেক পছন্দ করতাম এবং আমার সেই রান্নাটি জানার কৌতূহলের শেষ নেই আমি আমার খুবই জানতে ইচ্ছা করেছিল যে কেমনভাবে রান্নাটি করা হয় এতো সুস্বাদু রান্না আমিও করবো বলে তখন আমি নিশ্চিত করি তারপরে আমি একদিন রান্নাঘরে চলে যাই কাউকে না জানিয়ে সেখান থেকে আমি আস্তে আস্তে রান্নাটা প্রক্রিয়া আমি চালু করি প্রথমে আমি পটলগুলো কেটে নি তারপরে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরে করতে শুরু করি এবং আমি আস্তে আস্তে রান্নাটা পুরোটাই সেরে ফেলি নিজের একটা অভিজ্ঞতা দিয়ে খেয়ে খেয়ে বুঝেছিলাম যে কোন জিনিসগুলো এই রান্নাতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় এবং আমি সেই জিনিসগুলোই আন্দাজমতো দিয়েছিলাম এবং যখন আমি রান্নাটি শেষ করি তখন দেখি খুব সুন্দর একটি গন্ধ ছড়াচ্ছে রান্নাটি দিয়ে তারপরে আমি খুবই খুশি হয়েছিলাম কেন আমার প্রথম রান্না খুবই সুন্দর হয়েছিল এবং সবাই অনেক নামও করেছিল তারপর থেকে আমার রান্নার উপরে ভালোবাসা হয়ে গেছে আমি কখনো কখনো নিজের নিজের পদ্ধতি কাজে লাগিয়ে রান্না করি এবং আমার সেই ছিল পটল চিংড়িই ছিল রান্নার প্রথম ধাপ